পুরুলিয়া মানে আমাদের এলাকাতে এক কাছাকাছি একটি দুর্গা মন্দির রয়েছে যেটা জেলে পাড়াতে অবস্থিত জেলেরা মানে যারা মাছ ধরে তারা প্রত্যেকেই ভীষণ ভাবে দুর্গা ঠাকুরে বিশ্বাসী এবং তারা বিশ্বাস তারা প্রত্যেক বছর মাছ ধরে বলে তারা দুর্গা ঠাকুরে বিশ্বাসী এবং সেখানে অনেক বড় একটা মন্দির রয়েছে লোককথাতে বলা আছে এখানের নাকি নানান ঐতিহ্য গুরুত্ব রয়েছে যেমন জেলেরা মাছ ধরতে যায় প্রত্যেক বারই যেন তারা নিজেদের জীবন নিয়ে বেঁচে আসতে পারে সেই জন্য তারা এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছে প্রত্যেক বছর অনেক অনেক টাকা খরচা করে এই পুজোটা করা হয় এবং প্রত্যেক বছর প্রতিমা বিসর্জনের সময় নানান জায়গা থেকে মানুষেরা এই প্রতিমা বিসর্জন দেখতে আসে এখানকার প্রতিমা বিসর্জন হল সবচেয়ে বিখ্যাত একটি প্রতিমা প্রতিমা প্রতিমা বিসর্জন এখানে প্রত্যেক মানুষ নানান জায়গা থেকে আসে এবং তারা এই পুজোটাকে ভীষণ ভাবে উপভোগ করেন এবং জেলেরা তারা ভক্তি ভরে সমস্ত নিষ্ঠা নিষ্ঠা ভরে পুজো করে এবং তারা সব সব উপোস তারপরে সমস্ত নীতি আচার মেনে এই পুজোটা তারা করে থাকে আমি এই আমি এই মন্দিরে অনেক বার গিয়েছি এবং আমার এই মন্দিরে যেতে খুবই ভালো লাগে কারণ এখানে এত সুন্দর একটা পরিবেশ এবং আমার তো খুবই খুবই খুবই ভালো লাগে